বর্তমানে টেলিভিশন সাধারণ মানুষের জীবনে একটি বৃহৎ ভূমিকা রাখছে তাছাড়া বহু মানুষ টেলিভিশনে তাদের প্রতিনিয়ত যে বিনোদনের খোরাক সংবাদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি তারা টেলিভিশন থেকে নিয়ে থাকেন বর্তমানে আমার ব্যক্তিগত ক্ষেত্রে যদি বলি তাহলে আমার পছন্দের অনুষ্ঠান হল তর্ক বিতর্ক নামক অনুষ্ঠানটি যেটি ডি ডি বাংলায় সম্প্রচারিত হয় একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটি আমার পছন্দ করার বহু কারণ আছে তার প্রধান কারণ হচ্ছে এটার একটি বৌদ্ধিক ভিত যেটা সামাজিক দর্শন এবং সংস্কৃতি নিয়েই কথাবার্তা বলে যা প্রয়োজনীয় সমস্যার কথা মানব জীবনে বাস্তবতার সঙ্গে সমস্যার সঙ্গে কীভাবে নিজেকে কীভাবে সামনাসামনি হবে এবং এগুলো থেকে উতরে কীভাবে উন্নত জীবন দর্শন মানুষ পেতে পারে সে বিষয়ে কিন্তু আমি প্রতিনিয়ত এদের কাছ থেকে শিখতে পারি এবং যে বড় বড় ব্যক্তি ব্যক্তিত্বরা আসেন যে ব্যক্তিরা আসেন তারা ব্যক্তিগত ক্ষেত্রে অনেক বেশি শিক্ষিত এবং হাইয়ার এডুকেটেড ফলে তাদের কাছ থেকে বহু কিছুই শেখা যায়